আমার লেখার অভ্যেস বলতে আমি লিখতে শুরু করলেই আমার শান্ত পরিবেশ দরকার হয় আমি যেমন হয় ছাদে গিয়ে লিখি নয় বারান্দায় লিখি বা এমন কোনো ঘরে লিখি যেখানে খুব বেশি পরিমাণে হাওয়া বাতাস খেলবে প্রকৃতির সাথে জড়িয়ে থাকা যায় যাতে এরম কোনো ঘরে যাওয়ার চেষ্টা করি আর তাতে লেখার মানটাও আরও উন্নত হয় এবং আমি নিজের সাথে নিজেকে একাত্ম করতে পারি এছাড়াও লেখায় শৃঙ্খলা বলতে আমি যেটুকু সময় পাই দিনে আমি যদি খুব কম সময়ও পাই দিনে কাজে কর্মব্যস্ততার মধ্যে আমি সেইটুকু সময় লেখার পিছনে ব্যয় করতে চাই কারণ আমার মনে হয় লেখালেখি করলে নিজের নিজেকে চেনা যায় এবং নিজের সাথে নিজের যে বোঝাপড়া সেটা খুব উন্নত মানের হয় আর আমার মনে হয় যে আমার যেটুকু আমি সময় পাই সেটুকুই যদি লেখাতে কাজে লাগাই তাহলে আমার মনোযোগও অনেক বাড়বে লেখার ওপর যেহেতু আমি ইতিহাসের ছাত্রী সেহেতু আমার লেখালেখির ক্ষেত্রে একটা আলাদা ঝোঁক রয়েছে আমি খুবই লেখা পাগল